হ্যাঁ গ্রামাঞ্চলে মিডিয়ার ভূমিকা ব্যাখ্যা করতে গেলে প্রথমেই আমাকে বলতে হবে মিডিয়ার ভূমিকা কারণ গ্রামাঞ্চলে মিডিয়া সেরকম বর্তমানে সেরকম ভূমিকা রাখে না কিন্তু বর্তমানে গ্রামাঞ্চলেও যেম বিভিন্ন মিডিয়া গড়ে উঠছে এদের মধ্যে বলতে হয় যেমন হলো সংবাদপত্র তাছাড়া রয়েছে খবরের চ্যানেল বর্তমানে বিভিন্ন শহরে শহরে এলাকায় এলাকায় খবরের চ্যানেল তৈরি হচ্ছে সেই সব খবরের চ্যানেলগুলোকে কেবল টিভিতে দেখানো হয় তাছাড়া প্রত্যেক এলাকায় যেমন আমাদের নদীয়ার নির্দিষ্ট অনেক খবরের কাগজ রয়েছে যার মাধ্যমে আমরা খবরগুলি পেয়ে থাকি এই সব খবরের চ্যানেল বা খবরের সমবাদপত্রগুলির মাধ্যমে আমরা অনেক সুবিধা সুযোগ সুবিধা পাই কারণ এই খবরগুলি আমরা দেখলে বিভিন্ন তথ্য শিক্ষা ও সংস্কৃতি বিনিময় অর্থনৈতিক উন্নয়ন আরে নাগরিক সম্পৃক্ততা এই সবগুলি আমরা অ ইঙ্গিত পাই কোনো খবর যখন আমরা ঘটে যাই আমাদের নদীয়া জেলায় তখন আমরা সেটা জানতে গেলে আমরা এই সব খবরের চ্যানেলেই দেখতে পাই তাছাড়াও নদীয়া জেলায় যখন কোনো শিক্ষা বা সাংস্কৃতিক বিনিময়ের কথা ওঠে তখন আমরা এই সব খবরের চ্যানেল থেকেই বুঝতে পারি তাছাড়া বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড এবং শিক্ষা সম্পর্কিত হার এই সব আমরা আমাদের গ্রামাঞ্চলের মিডিয়ার মাধ্যমেই জানতে পারি